যে কৃষকরা পশুপালন করে তারা জানে খুব পীড়িত সব ধরনের পশু চাষ করা উচিত নয় যেমন আমি বলতে চাইছি যারা গরু চাষ করে যারা ছাগল চাষ করে হাঁস চাষ করে মুরগি চাষ করে এই সমস্ত প্রাণী একত্রিত চাষ করা উচিত নয় কারণ হাঁসের রোগ মুরগিতে মুরগির রোগ গরুতে গরুর রোগ ছাগলে চলে যেতে পারে তো সেই জন্য অনেক বড়ো ক্ষতির মুখে চাষিরা পড়তে পারে মানে দেখা যাচ্ছে সব ধরনের প্রাণী এক জায়গায় চাষ করলে সমস্ত প্রাণী একত্রিত রোগে মরতে পারে তাতে চাষির বড়ো ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য একত্রিত চাষ করা উচিত না যদি কেউ হাঁস চাষ করে তাহলে শুধু হাঁস পালন করাই উচিত থাকবে এবং কিছুটা দূরত্ব রেখে সে যদি মুরগি চাষ করতে চায় তাহলে সেখানে মুরগি চাষ করতে পারে এবং আমার মতে এক একসাথে একই ধরনের প্রাণী অনেক চাষ করা লাভজনক মানে আমি বলতে চাইছি একশোটা মুরগি যাতে হাজারটা মুরগিকে যদি এক দিত চাষ করে সেই চাষি লাভবান হতে পারে আর আমার কাছে পশুপালনের কৃষকদের আগ্রহের জন্য লাভের কথাটা জানা দরকার আমি যেরকম যখন পশুপালন শুরু করি তখন মূল ধন ছিল আমার কাছে কুড়ি হাজার টাকা এখন আমি সেই পশু বড়ো করে বিক্রি করে দু লাখ টাকার মালিক হয়েছে তো আসল উদ্দেশ্যটা চাষিদের টাকা সেই টাকা কিন্তু পশুপালন করেই ইনকাম করা সম্ভব